আমি আমার শহরের পুরুলিয়ার ইলেক্ট্রনিক্স একটি দোকান থেকে ছোট মোবাইল কিনেছি সেই মোবাইল দিয়ে আমার আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ সবার সাথে বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ করা হয় এবং আমার যে পশুপালন করি সেগুলির যদি কোনও কিছু অসুখ হয় সেগুলো ডাক্তারকে ফোন করে ডেকে এনে তাদের চিকিৎসা করা এটি করা হয় এবং এটা থেকে অনেকেই উপকৃত হয় এবং যে দাম নিয়েছে তার থেকে আমি অনেকটাই উপভোগ করছি